আমি লাঞ্চের জন্য সাধারণত ভাত ডাল সব্জি মাছ এই সব কিছু রান্না করে থাকি হয়তো কখনও কখনও ডিম মাংস এসবও রান্না করে থাকি আর রাত্রে ডিনারের জন্য সেরকম কিছু রান্না করি না ওই রাত্রিবেলা আটার রুটি এবং তার সঙ্গে ডাল থাকে হয় কোনো একটা সব্জি থাকে নইলে মিষ্টি নিয়ে চলে আসি দুটো এইভাবেই আমরা ডিনারের ব্যবস্থা করি